আমাদের বাড়িতে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে এছাড়াও আরেও আরও অনেক ধরনের গাছপালা লাগাতে চাই ফুলের গাছ তো অনেক রকমের রয়েছে আরও বেশি করে লাগাতে চাই এ কয়েক দিন আগে নার্সারিতে গিয়ে দেখলাম যে বিদেশি জবা গাছ এসেছে আমার বাড়িতে দুই তিন রকমের জবা গাছ আছে ভাবলাম ওটাও কিনে আনবো কিছু দিনের মধ্যেই আর বাগানে প্রচুর সবজি ও ফলের গাছ রয়েছে আমাদের নারকেল গাছ অনেক আছে এক ডেড় মাস অন্তর অন্তর দু আড়াই হাজার টাকার মতো ডাব বিক্রি করা হয় বেশ ভালোই সুবিধা হয় বাবা বলেছে আরও নারকেল গাছ লাগাবে আমার বাবা মনে করে নারকেল গাছ সন্তানসম কারণ কিছু দিন অন্তর অন্তর ডাব বেছে অনেক টাকা পাওয়া যায় এছাড়াও তো নারকেল দিয়ে বিভিন্ন রকমের খাবার বানানো যায় নাড়ু থেকে শুরু করে গ্রামের মানুষ এত নারকেলের যে দুধ মালাইটা থাকে সেটা নিয়ে ভাত রান্না করে বা চিংড়ির মালাইকারি করে আরও বিভিন্ন রকমের পদ রান্না করে এই গরমে যা গরম পড়েছে তাতে বাবা বললো যে বাড়ির চারপাশে একটু কাঁঠাল গাছ আর আম গাছ ভালো করে লাগিয়ে দাও যাতে সামনের বছরে গ্রীষ্মকালে বেশি গরম না লাগে জানলার পাশেও বারো মাসে দুটো আম গাছ লাগিয়েছি কাঁঠাল গাছও লাগিয়েছি এছাড়াও আরও বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি বাড়ির সামনে কিছু তালগাছ আছে বাবা বলছে যে আরও তাল গাছ লাগাবে কারণ গাছ থাকলে পরিবেশটা সুন্দর থাকে